জলপাইগুড়ি জেলার পরিবহন বিকল্পগুলির মাধ্যমে সড়কপথ রেলপথ এবং বিমান বন্দর রয়েছে সড়কপথের মধ্যে রয়েছে এই জলপাইগুড়ি জেলার ওপর দেখেছি এনএইচ থার্টি ওয়ান বি এছাড়াও রেলপথের এটা নর্থ নর্থ ইস্ট ফ্রন্টায়ার রেলওয়ের সঙ্গে সাথে কানে যে সংযুক্ত রয়েছে এখানকার প্রধান রেল জংশন হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশন যেটি বর্তমানে উত্তরবঙ্গের পর্যটক উত্তরবঙ্গ রেল পরিবহনের সবচেয়ে বড়ো জাংশন রেল জংশন বিমান বন্দরও রয়েছে এখানে এই জেলার কাছ উত্তরবঙ্গের সব চেয়ে কাছের বিমান বন্দর রয়েছে বাগডোগরা বিমান বন্দর যেটা দার্জিলিংয়ে অবস্থিত এখানকার সাধারণ মানুষের জন্য বেশ কিছু বিকল্প জন পরিবহনও রয়েছে অটো মিনি বাস এইচ টু এগুলো সাধারণ মানুষের যাতায়াতে অনেকটাই সাশ্রয়ী সাশ্রয়ী মানে সমস্যাও রয়েছে যেমন রাস্তাঘাটে জ্যাম ইত্যাদির কারণে যা রেল অবরোধ আকাশের আবহাওয়ার খারাপ অবস্থার জন্য অনেক সময় বিমান চলাচল বন্ধ হয়ে যায় তো এখানে সমস্যাগুলো বেশ কিছু রয়েছে